আমাদের পশ্চিমবঙ্গে ভ্র ভ্রমণ করার সময় পর্যটকরা অ্যাডভেঞ্চার স্পোর্টসের চেষ্টা করে যে জলক্রীড়া জল ক্রীড়াটা হলো যে কোথাও ঘুরতে গেলো যেমন ঘুরতে যাওয়ার পর সুইমিং থাকে বোটিং থাকে ওই সুইমিং বোটিং করে ওগুলো ঘুরতে খুব ভালো লাগে এবং ট্রেকিং ট্রেকিংটা হলো আমরা উঁচু উঁচু পাহাড়ে গেলাম যদি কোথাও ঘুরতে গেলাম উঁচু উঁচু পাহাড় দেখলাম পাহাড় দেখার পর আমাদের ভালো লাগে দেখার পর মনটা করে যে আমরা ট্রেকিং করবো ট্রেকিং করার সময় আমাদের কোমরে দড়ি বেঁধে আমাদের উঁচু উঁচু পাহাড়ে চড়ি ট্রেকিং করার জন্য এবং ক্যাম্পিং ক্যাম্পিংটা হলো বড়ো বড়ো জঙ্গলে বেশিরভাগ লোকেরা যায় ওখানে ভালোভাবে একটা ঘরের মতন ক্যাম্পিং করে ক্যাম্পিং করার পর ওইখানে ওরা থাকে এবং ওরা খাওয়ার জন্য ছোট ছোট পশু বা জল জলের ধারে দিয়ে মাছ ফাচ আনে তাদেরকে রান্না করে ওরা খায়